আমার প্রিয় খেলা হলো কবাডি ফুটবল ক্রিকেট আমার সবথেকে প্রিয় খেলা হলো কবাডি খেলা কারণ কবাডি খেলতে খুব ভালো লাগে আর কবাডি খেললে বা ফুটবল ফুটবলও ভালো লাগে ফুটবল খেললে গায়ের ব্যায়াম হবে সারা শরীর শুধু ছুটতে হবে আরও পায়ের ব্যায়াম হবে আর কবাডি খেললে তো পুরো শরীরটাই ম্যাসেজ হয়ে যায় আর কবাডি খেলা আমার কাছে খুব প্রিয় খেলা আর কবাডি আমাদের এখানে কবাডি খেলা হয় যেমন এনট্রি কেটে খেলা করতে হয় আরও বিভিন্ন বিভিন্ন জায়গায় গিয়ে খেলা করতে হয় আর আমাদের এখান থেকে আমাদের একটা টিম আছে সেখান থেকে আরও অনেক দূরে দূরে যখন যেখানে যেখানে খেলা হয় সেখানে টাকা দিন ক্রিকেটে সেখানে খেলা করতে যাই আরও ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ কোনো কোনোবার হেরেও যাই সেখান থেকে প্রাইজ নিয়ে আসি একবার আমরা সেদিন গিয়েছিলাম এক জায়গায় কবাডি খেলা করতে সেখানে দেড় হাজার টাকা এন্ট্রি ছিল সেখানে এন্ট্রি কেটে খেলা করলাম তারপরে ফার্স্ট হয়েছিলাম সেখান থেকে দশ হাজার টাকা প্রাইজ নিয়ে চলে এসছিলাম আমরা এখানে গ্রামে এসে আবার টফি ছিল জার্সি ছিলো আরও বিভিন্ন বিভিন্ন জিনিস ছিলো অনেক কিছু সেখান থেকে প্রায় নিয়ে আমরা সবাই মিলে যারা খেলা করেছিলাম তারা এখানে আমাদের বাড়ির কাছে এসে খেলা পিকনিক করে খেয়ে আমরা আবার বাড়িতে চলে গিয়েছিলাম আর কবাডি খেলা আমাদের এখানেই বেশি হয় কবাডি খেলা মানে বিশ্বের জাতীয় খেলা হাডুডু ভারতের জাতীয় খেলা হলো হাড়ুুডু বা কবাডি কবাডি খেলাই আমার কাছে সবচেয়ে প্রিয় খেলা বলে মনে করি আমি আর কবাডি খেললে আমার শরীর ম্যাসেজ হয়ে যায় আর কবাডি খেলা হলো এমন একটা খেলা যে কোন জায়গায় খেলা হলে না খেলে থাকতে পারি না আর কবাডি খেলতে আমার খুব ভালো লাগে কবাডি খেলা আমার প্রিয় খেলা